হ্যালো আমি রুমা দাস বলছি হ্যাঁ আপনার রেস্টুরেন্টে এটা কি ভাই ভাই রেস্টুরেন্ট ও আচ্ছা আচ্ছা এখানে আমি সকালবেলায় এই নাম্বার থেকেই কিছু খাবার অর্ডার দিয়েছিলাম হ্যাঁ হ্যাঁ আমার বাড়ি বোলপুরেতে ওই তো কলেজের পাশে তো আমার কিছু খাবার অর্ডার দেওয়া ছিল যেমন ছিল রাইস পনির চিকেন ডাল ভেজ একটা ভেজ ছিল তো আইসক্রিম ছিল আমার কিছু বাচ্চা আসার কথা ছিল তো আমার বাচ্চারা আসবে না সেজন্য আমি আইসক্রিমটা একটু ইয়ে করতে চাইছি ক্যানসেল করতে চাইছি ও আচ্ছা আচ্ছা যদি একটু ক্যানসেল করা করা যেত তো ভালো হতো দাদা দেখুন না ও আচ্ছা আচ্ছা হলে ভালো হয় আপনার উপরে তো আমি ভরসা করি আপনার কাছেই তো আমি সবই অর্ডার দিই জানেনই তো হ্যাঁ সবই তো অর্ডার দিই জানেন কী করব আমার বাচ্চারা আসবে না বলছে তো আপনি যদি খাবারটা আজকের মতো যদি ওই আইসক্রিমটা যদি ক্যানসেল করেন তাহলে আমি পরে নেব অন্য দিন টাকাটা রিমাইন্ড করুন কি না করুন থাক আপনার কাছে জমা বাকি খাবারগুলো আমি নেব ঠিক আছে ও হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ও ধন্যবাদ রাখছি তাহলে দাদা আচ্ছা বাকি খাবার পাঠিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে